হ্যাঁ উত্তর দিনাজপুর পাবলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হ্যাঁ এই লোকদের জন্য উপলব্ধ এবং এই মুহূর্তে সেগুলি ব্যবহার করছে ক্লাবের নাম আছে রূপা স্পোর্টস আর আছে সরকারি স্পোর্টস যা সাধারণ মানুষদের অনেকটা মানে উপকারে আসে সেটা স্পোর্টস হোক বা গ্রামের বিভিন্ন রকমের থেকে